হ্যাঁ বল রে এই চলে যাচ্ছে এই তো বাড়িতে আছি হ্যাঁ আজকে সানডে ছুটি আছে তারপর বল কাজ বাজ চলছে ভালোই চলছে হ্যাঁ স্যালারি তো হয়ে গিয়েছে ভালো কথাই বলেছিস তো দাদা বৌদির বিরিয়ানি তো খুব ফেমাস হয়ে গিয়েছে তা দোকান কি আছে ওখানে লোক তো চারদিকে তো বাড়াচ্ছে ভালো এখন করছে ভালো করছে তাই দাদা বৌদির বিরিয়ানি চল তাহলে খেয়েই আসি একদিন তা কবে যাবি ডেট একটা ঠিক কর হ্যাঁ ঠিক আছে বিরিয়ানি ভালো করছে তো দোকান আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম হুম গাড়ি নিয়ে চল তাহলে গাড়ি নিয়েই যাওয়া হবে হ্যাঁ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ওখানে মানে আছে কি বিরিয়ানির ওখানে হুম না গিয়েছিলাম তখন অতটা খেয়াল নেই আমার যে আদৌ তখন ওইটা ছিল কি না তাহলে গাড়ি নিয়ে যাওয়া হবে না হলে গাড়ি না হলে এখান থেকে তাহলে আমরা সে রিজার্ভ করে যাওয়া হবে

ঠিক আছে ঠিক আছে